হ্যাঁ আমি আমার মাতৃভাষার চেয়েও অন্য ভাষায় ইংলিশে একটি বই পেড়েছি বই পড়েছি সেটা হচ্ছে বাইবেল যেটি বাংলায় অনুবাদিত ছিল কারণ ইংলিশটা আমি যত না ভালো বুঝতে পেরেছি তার থেকে বাংলায় আমি খুব ভালো এবং পরিষ্কার বুঝতে পেরেছি অনুবাদটাকে আমি খুবই ভালো মনে করি কারণ প্রত্যেকটি নিজ ভাষায় ভাষায় মাতৃভাষা থাকলে খুবই ভালো হয় মাতৃভাষায় কোনো বইয়ের নাম বলতে বললে আমি মনে করবো প্রত্যেকেই গীতা পড়া খুবই দরকার